ম্যাডাম আমি আপনাদের তেল পাম্পে তেল নিতে এসেছি আপনারা আপনারা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন আচ্ছা আচ্ছা আচ্ছা না কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ একজন একজন আসছে নিয়ে নিচ্ছি তেলটা আসলে আপনাকে তো দেখতে পাই দেখতে পাচ্ছিলাম না বলে একটু চিন্তা বলছিলাম আর কি জিজ্ঞাসা করছিলাম বলছি ম্যাডাম একটা কথা জানার ছিল আপনাদের এইখানে এসেছিলাম তো আমি তো প্রায়ই আসি কিন্তু সম্বলেশ্বরী মন্দিরটি কোন দিকে

আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আসলে আমরা কখনও যাইনি বলুন হ্যাঁ ওইখানে তো যাইনি কখনও এতবার এসেছি কখনও যাইনি আজকে আমাকে হঠাৎ একজন বলল যে ওখানে সম্বলেশ্বরী মা খুব জাগ্রত আর একবার যা গিয়ে ঘুরে আসবি যা আমি বলছি আমি তো প্রায়ই যাই ওই জন্যে

আচ্ছা আচ্ছা না ভাবছি একবার যাব আর কি জানলেন এসেছি যখন এতটা এবারে আপনাদের এইখানে আপনাদেরকে চিনি মোটামুটি দেখা একটা পরিচিতি আছে ওই জন্যেই ভাবলাম যে তাহলে তেলটা যখন ভরছি তাহলে একবার একটু জেনেই নিই দিয়ে দেখছিলাম আপনি নেই ওই জন্যেই আপনাকে আবার ফোন করছিলাম

আচ্ছা আচ্ছা আচ্ছা ওই পার্কটা যেখানে বলব পার্কটার পাশে তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বেরোচ্ছি আর যাবার সময় দরকার হলে আপনার সঙ্গে একটু দেখা করে যাব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে বেরোচ্ছি আমি বেরোচ্ছি যদি অসুবিধা হয় আপনাকে ফোন করব তাই তো ঠিক আছে ধন্যবাদ তাহলে